পশ্চিমবঙ্গে বৃত্তিমূলক প্রশিক্ষণ বা দক্ষতা বিকাশে অনেক সুযোগ আছে এক্ষেত্রে বলে রাখি প্রথমেই বৃ্ত্তিমূলক প্রশিক্ষণের জনক হলেন মহাত্মা গান্ধী তিনি বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের এবং ছেলেদের বৃত্তিমূলক প্রশিক্ষণের কথা বলেছিলেন যাতে তারা নিজেরা বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে তো সেই ক্ষেত্রে তারা সেইভাবে তাদের চাহিদা পূরণ করে যেমন কৃষি উৎপাদন মানুষ কৃষির ফলে উৎপন্ন ফসল বিভিন্ন জায়গায় আমদানি ও রপ্তানির মাধ্যমে তাদের স্বাবলম্বন পূরণ করে আইটি ক্ষেত্রে আমাদের শিল্প অনেকের বেশি উন্নতি হয় এছাড়াও বিভিন্ন রকম পর্যটন শিল্প যা আতিথেয়তার মাধ্যমে হয় এছাড়া পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষাকে সংগঠিত করেছেন উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে সেই উৎকর্ষ বাংলার সাহায্যে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে মেয়েরা সেল্ফ হেল্প গ্রুপের সাহায্যে এবং অন্যান্য বিভিন্ন গ্রুপ তৈরি করে নিজেদের স্বাবলম্বী করে তুলছে এভাবে বিভিন্ন শিল্প বিভিন্ন সেক্টর তাদের নিজেদের চাহিদা পূরণ করছে আস্তে আস্তে অর্থনৈতিক শিখরে পৌঁছে যাচ্ছে